ছোটো থেকেই আমার গান করার খুবই ইচ্ছে ছিলো তাই আমি গান শিখেছি গান শেখার জন্য আমার বাবা আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছে এবং তবলা কিনে দিয়েছে হারমোনিয়াম আমি প্রথম যখন ধরি তখন আমার বাজনোটা অতোটাও ভালো থাকে না কিন্তু আস্তে আস্তে আমার শিক্ষক মহাশয়ের কাছে আমি সেই বাদ্যযন্ত্রটি বাজানোর চেষ্টা করতাম এবং শিখতাম তারপর আমার খুবই ভালো রকম অভিজ্ঞতা হয়েছিলো ওই বাদ্যযন্ত্রটি বাজিয়ে আস্তে আস্তে হারমোনিয়াম থেকে আমাকে ওই শিক্ষক মহাশয় শিখিয়েছিলেন দিঘি তবলা বাজানো ওখান থেকে আমি দিঘি তবলা বাজানো শিখেছিলাম বর্তমান সময়ে আমি এসে দাঁড়িয়ে দেখলাম আমার হারমোনিয়াম বাজানোর দক্ষতা অনেকটাই ভালো কিন্তু দিঘি তবলা যে আমি অতোটাও ভালো পেরেছি আমি সেটা বলবো না তবে আমি বাজাই ভালোভাবেই বাজাই কিন্তু আমার এই দুটো বাদ্যযন্ত্র বাজনা হয়েছে বাজাই তা সত্ত্বেও আমার শিখতে ইচ্ছে করে গিটার গিটার শেখার আমার খুবই ইচ্ছা যদি কখনো ভবিষ্যতে আমি সুযোগ পেয়ে থাকি তাহলে ওই বাদ্যযন্ত্রটি আমি নিশ্চয়ই বাজানার চেষ্টা করবো বাজাতে শিখবো এবং আমি এই সময় দাঁড়িয়ে আমি কিছু আমার ছাত্রছাত্রীদের এই বাদ্যযন্ত্র অর্থাৎ আমার প্রিয় বাদ্যযন্ত্র হারমোনিয়াম এই হারমোনিয়াম বাজনা আমি ওনাদের শেখাই এবং স বাচ্ছারা আমার কাছে খুবই ভালোভাবে শেখে আমার কাছে খুবই কম্ফোর্টেবলভাবে শিখতে পারে আস্তে আস্তে তারা একটা রিড বাজায় সা রে গা মা পা ধা নি সা আস্তে আস্তে তারা শিখে উঠছে আমার খুবই ভালো লাগে তাদেরকে এই গানগুলি বা এই বাদ্যযন্ত্র বাজানো শেখাতে গিয়ে